হ্যাঁ বলুন পার্সোনাল লোন আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম মানে কী রকমভাবে আপনারা দেবেন সেটা একটু বলুন আমি ভাবছিলাম আমি একটা বিজনেস শুরু করবো আর কি ওই টেলারিংয়ের তো টেলারিংয়ের যদি বিজনেসটা আমি শুরু করি তাহলে আমাকে ওই কিছু জিনিসপত্র প্রথমে কিনতে হবে ওই ধরুন প্রথমে আমি পঞ্চাশ হাজারই তুলবো

কিস্তিটা যে যেই যেই পরিমাণে কমে হবে আমি সেইটাতে নিতে চাইছি হ্যাঁ এক বছরের মধ্যে বাট আমি মানে সপ্তাহে কিস্তি মানে শোধ করবো না মাসে শোধ করবো সেটা একটু বলুন মাসে হলে তো অনেকটা বেশি পড়ে যাবে দেখুন না একটু যদি সপ্তাহে ইয়ে করা যায় আমি সপ্তাহে তাহলে কম টাকার মধ্যে বেশ কিস্তিটা শোধ করতাম আচ্ছা ওটা কি তাহলে মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট

আরে সেটা নয় বুঝলাম আমি বলছিলাম যে আমার কি ওটা মানে পুরোটা ব্যাংক থেকে কাটা হবে তাই তো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তা আপনাদের সাথে আমি কীভাবে যোগাযোগ করবো মানে এইভাবে তো ফোনে ফোনে বললে হয় না

আচ্ছা আচ্ছা ধরুন অনেকগুলো আছে অনেক লোন দেয় যারা হচ্ছে ওই গোষ্ঠী হিসেবে দেয় আমাকে সেইভাবে দিতে হবে না একদমই পার্সোনাল মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি নেবো আবার আমার অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে আপনাদের অফিস কালকে কখন যাবো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হুম হ্যাঁ